এখন গ্রামের দিকেও পোলট্রি চাষের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস বন্ধ করে দিয়ে যেসব জমিতে হ্যাঁ তিন ফসলি যেসব জমি কিন্তু এখন চাষ হচ্ছে না এক ফসলি হয়ে গেছে সেই সব জমিতে বড়ো করে পোলট্রি ফার্ম খুলে সেখানে পোলট্রি চাষ হচ্ছে এক একটা ফার্মের সাইজ ধরুন আড়াই হাজার থেকে তিন হাজার বাচ্চা রাখা যায় এরকম বড়ো বড়ো সাইজের পোলট্রি ফার্ম হচ্ছে আগে এই পোলট্রি ফার্মটা হতো শহরের আশেপাশে শহরের পাশাপাশি ফাঁকা জায়গায় এই পোলট্রি ফার্মটা চাষ হতো কিন্তু এখন গ্রামের মানুষও করছে আর এই পোলট্রির গুণগত মান বৃদ্ধির জন্য যেটা তোর কাছে সেটা খাবার আর হচ্ছে যেখানে পোলট্রি রাখা হবে সেই সেখানে কাঠামোর ওপর নির্ভর করে আপনি কীভাবে এক একটা বাচ্চাকে যেভাবে প্রতিপালন করেন ঠিক সেভাবেই পোলট্রিকেও চাষ করতে হয় খাবারের গুণগত মান দেখতে গেলে এখন যে কোম্পানির কাছ থেকে আপনি বাচ্চা নেন না কেন তারাই খাবার দিয়ে যায় এবং তাছাড়াও গ্রামের মানুষ বিভিন্ন ধরনের ভুট্টা সোয়াবিন খাবার গম ভাঙা এই সব বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় পাখিদেরকে এবং তাদের গুণগত মান বৃদ্ধি করে আর এখন পোলট্রির দামও সেরকম আছে পোলট্রির বাজার দরও সেরকম আছে এখন বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের দোকান বেড়ে গেছে মানুষের খাবার চাহিদা বেড়ে গেছে সব দিক দিয়েই পোলট্রির এখন রমরমা ব্যাপার এবং খুব ভালোভাবে চলছে পোলট্রি